হ্যাঁ তো আপনি মানে কোন সাইজটা নেবেন সেটা বলুন তো বিভিন্ন রকমের বিভিন্ন দাম আছে হ্যাঁ তাহলে আপনি এই সেটের উপর ডিজাইন করা প্রদীপগুলো নিন বা আপনি সিঙ্গেল সিঙ্গেল প্রদীপও নিতে পারেন সেইগুলো আপনাকে আবার আলাদা আলাদা করে সাজাতে হবে আর আর এই যে এই থালার মধ্যে এই যে সাজানোগুলো আছে এইগুলো খুব সুন্দর লাগে কিন্তু দেখতে ছোট প্রদীপগুলো সাজালে কিন্তু ছোট প্রদীপগুলো দেখতে ভালো লাগবে বড়টা আপনি একটা করে নিতে পারেন মাঝে দেওয়ার জন্য কিন্তু ছোট প্রদীপগুলোই বেশি ভালো লাগবে এবার দেখুন আপনি নিন হ্যাঁ ছোট প্রদীপগুলো পনেরো টাকা জোড়া আছে আর ও এই দিক হ্যাঁ বড়গুলো তোমার আর ওগুলো জোড়া নয় ওটা একটা পিস পড়বে পনেরো টাকা আর ছোটগুলো পনেরো টাকা জোড়া পড়বে দেখুন আরও ভিতরে অনেক আছে আপনি আসুন ভিতরে এসে দেখুন কোনটা নেবেন সেটা বলুন আচ্ছা দামের নিয়ে অসুবিধা হবে না আপনি দেখুন পছন্দ করুন না তারপরে আপনি তো নেবেন বলছেন অনেক তো নিন না দেখে শুনে দাম একটা করে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি পছন্দ করুন দেখুন দেখে নিয়ে যান এখানে আমার দোকান এখানে অনেক দিনের দোকান তো খারাপ কেউ বলতে পারবেন না আর বেশি দাম নিই এটা মানে কেউ বলেনি তো আপনি দেখুন না দেখে আমি ঠিকঠাকভাবে দাম করে দেব হ্যাঁ হ্যাঁ আমরা এখানে তো আমরা এখানে তো নিজে হাতে মা তৈরি করি সব আমাদের বাড়িতেই তৈরি হয় ভিতরে মেশিনে সব তৈরি হচ্ছে আমাদের এখানে এ অনেক লোক আছে যারা কাজ করে না না আপনি দেখে নিন না এখানে অনেক রয়েছে আপনি কোন ডিজাইনটা নেবেন বেছে দেখে নিন আচ্ছা আপনি দেখুন না দেখুন তারপরে দেখে আমি একটা দাম দেখে শুনে করে দেব হ্যাঁ হ্যাঁ আমার দামের নিয়ে কোনও অসুবিধা হবে না বা দামের জন্য যে আপনি ঘুরে যাবেন এরকমও কিছু নয় আপনি দেখুন তো মোট এক আচ্ছা আচ্ছা আর মোমবাতি তাহলে ক কত নেবেন কতটা নেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি দেখুন দেখার পরে আমি দামটা একবারে দেখে তখন করে দেব ঠিক আছে ওটা নিয়ে কোনও অসুবিধা হবে না আপনি আসুন ভিতরে আসুন এসে দেখুন আচ্ছা ঠিক আছে আসুন আপনি দেখুন